হ্যালো হ্যাঁ বলছি যে তোর কোথাও ভর্তি হবার মানে কোথাও ফর্ম টম তুললি তুই আচ্ছা কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার এখনও কোনো জায়গারই ফর্ম ফিল আপ করা হয়নি বা আমি কোন জায়গায় করবো সেটাও আমি খুব মানে কনফিউজড রয়েছি আর তুই এই এই আনন্দ ছাড়া মানে আনন্দচন্দ্র ছাড়া আর কোথাও করিস নি না আমি তোকে বলছি তুই কি ইংরেজি নিয়েই করবি

না আমি ইংরেজি নেবো না আমার ইংরেজিতে সমস্যা রয়েছে এমনিতে নিতে গেলে আবার মানে যদি পরে আবার প্রবলেম হয় তো আমি ইংরেজি নেবো না আমি ভাবছি যে ফিলোজফি নেবো আমি ভাবযি এখন কারণ ওটাই আমার মনে হয় তোর আমার পক্ষে সহজ হবে আর আসলে আমারও একসময় ইংরেজি নিয়ে পড়ার ইচ্ছে ছিলো আচ্ছা আচ্ছা তুই কি কলকাতার ঐদিকে কোনো কিছুতে ফর্ম ফিল আপ করবি ভেবেছিস না তাহলে তাহলে এই এখানেরই যেই কলেজটা রয়েছে আমাদের সেখানেই আমি তাহলে ফর্মটা ফিল আপ করছি বুঝলি দর্শন বিভাগেই করছি আনন্দচন্দ্রতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি হুম